দরিদ্রকে কখনও আমি বাধা বলে মনে করি না কারণ একটা দরিদ্রকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে তবে সে দরিদ্রটা রোগ থেকে মুক্ত পেতে পারে ধনী ব্যক্তির পয়সা আছে বলে সে তো সঙ্গে সঙ্গে সব রকম সুবিধা পাবে তার মুখের সামনে ওষুধ এসে যাবে সে রোগ থেকে মুক্ত পাবে আর গরিবের পয়সা নেই বলে সে বিনা চিকিৎসায় মারা যাবে এটা কখনোই হয় না একটা গরিব মানুষের রোগ হতে পারে একটা ধনী ব্যক্তিরও রোগ হতে পারে সুতরাং দরিদ্রকে যদি সব রকম সরকারি ব্যবস্থা দেওয়া যায় বা ওষুধের সাফ সূচি দেওয়া হয় এভাবে তাহলে সেও ওষুধ থেকে ওষুধটা কিনতে পারে আর সঠিক সময় সঠিক চিকিৎসাও হতে পারে সুতরাং একটা দরিদ্র মানুষকে সব রকম পরিষেবা দেওয়া উচিত ওষুধ থেকে কিছুটা ছাড় দেওয়া উচিত বা সরকারি থেকেও কিছুটা ওষুধ দিয়ে তাকে সঠিক চিকিৎসা সঠিক সময়ে করানো উচিত এই জন্য আমি মনে করি দরিদ্রকেও ঠিক টাইমে ঠিক সময় চিকিৎসা করানো উচিত এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক